আমাদের ইস্কুলে লাইব্রেরি যে বইগুলো আছে সেই বইগুলো কিছু বই হল মানে ছোটোবেলার যে বইগুলো বর্ণপরিচয় ধরুন অ আ ই ঈ এইগুলো যেগুলা শেখানো হয় সেই বই তারপরে ধরুন পরপর ধাপে ধাপে সহজপাঠ তারপরে ধরুন ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান আর চাকরির পরীক্ষার বই সাধারণ জ্ঞান আর ধরুন সাধারণ জ্ঞান নানান গল্পবই যেমন আলালের ঘরের দুলাল আর ছোটো গল্প ঈশ্বর ছোটো গল্প আর রাখাল বালকের কথা ইত্যাদি